হ্যাঁ আমি আম আ আমি থাকি শহরে আর আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা সব গ্রামে থাকে তাই আমার মাঝেমাঝেই ওখানে যেতে লাগে ওদেরকে দেখার জন্য কেননা ওরা কেমন আছে না আছে তাই জানার জন্য আমাদের মাঝেমাঝেই দু মাস এক মাস অন্তর অন্তর ওখানে যেতে হয় আমি ওখানে গিয়ে দুই একবার থাকি আমার শ্বশুর শাশুড়িকেও দেখি আমার মা বাবাকেও দেখি ওখানে গিয়ে ঘুরির ঘুরি গাছপালা সব কিছু দেখি দেখে টেখে খুব ভালো লাগে দুই একদিন পরে আমরা ওইখানে থাকি থাকার পরে আমরা আবার ওদেরকে রেখে আবার আসি আবার এসে তার পরে আমরা আবার আস্তে আস্তে বাড়িতে চলে আসি চলে আসার পরে আবার দুই তিন মাস পর আমরা ওখানে যাই